আমাদের এলাকাতে পরিবহন ব্যবস্থা বলতে সড়কপথ পরিবহন শুধুমাত্র সড়কপথেই যাওয়া যায় কোনওরকম রেলপথ নেই পাশাপাশি রেলপথ রয়েছে শুধুমাত্র পুরুলিয়া টাউন শহরে মানুষজন বাসেই যাতায়াত করে যদি কেউ পুরুলিয়া শহরে আসতে চাই সবাই বাসেই সাহায্য নিই এবং কেউ কেউ মোটর বাইকেও আসে মানুষজনের যাতায়াতে অনেক অসুবিধা হয় বাসে সবসময়ই ভিড় থাকে বাসে যে সবসময় খালি থাকে এমনটাও নয় লোকজন অনেক ভোগান্তি করে ট্রেনে যে সমস্ত ট্রেন চড়ে যে সমস্ত ট্রেনগুলো চলে সেই ট্রেনগুলোতেও অনেক ভিড় থাকে কখনও কখনও ভিড় নাও থাকে যে সমস্ত ভ্রমণের সমস্যাগুলো হয় সেগুলো তো রাস্তা ঠিক নেই রাস্তা ঠিক না থাকায় যে সমস্ত গাড়িগুলো চলে সেগুলোও খারাপ হয়ে যায় কিছুদিন চলার পরে আর মানুষজনের যে যাতায়াত রাস্তা সেগুলো ঠিক না থাকলে মানুষজন যে জীবিকানির্বাহ সেগুলো করতে অসুবিধা হয় কারণ সেই পথ দিয়েই যাতায়াত ডেইলি মার্কেটে যাওয়া কোনও আত্মীয় বাড়ি যাওয়া কোনও যেকোনও জায়গায় ঘুরতে যাওয়া সমস্ত কিছু কিন্তু সেই রাস্তায় দিয়েই হয় তাই প্রধানত আমাদের উদ্দেশ্য প্রধানত যে কাজ সেটা হচ্ছে রাস্তা ঠিক করা রাস্তা ঠিক না করলে কিন্তু আমাদের যে গ্রামের অবস্থা বা আমাদের শহরের অবস্থা কোনও কিছুই ঠিক থাকবে না